হ্যাঁ আমার ভীষণ মনে পড়ে আমি কিছু কিছু জায়গা যেটা কোনদিনই ভুলতে পারবো না বর্ধমান শহরটা আমার প্রতিটা মুহুর্ত খুবই মনে পড়ে যখনই আমি দশ দিন বর্ধমানের বাইরে গিয়ে থাকি তখনই আমার মনে হয় কি বর্ধমান শহরে আমার এ জিনিসটা হয়েছিলো আমি এই জিনিসটা বর্ধমান শহরে করেছিলাম আমাকে বর্ধমান শহর যাওয়া আবার দরকার আমি প্রতিটা জায়গায় যেখানে আমি ছোটো থেকে মানুষ হয়েছি সেই জায়গার স্নেহ মমতা আমি একদমই ভুলতে পারিনি আমি কিছু যেরকম সায়েন্স সেন্টার আছে সায়েন্স সেন্টারে আমি খেলা করেছি সেই খেলাগুলো আমার এখনও মনে পড়ে ভীষণ মনে পড়ে কি আমি ছোটো ছিলাম তো ওখানে খেলতে যেতাম তো আমার এখনও মাঝে সাঝে যখন মনে পড়ে আমি চলে যাই ছুটে সেখানে গিয়ে আমি আবার নিজের কিছুন আ হয়তো আমি আর সেই আগেকার মতন ভাগদৌড় করে খেলা করতে পারি না কিন্তু না খেলা করতে পারলে আমি পাঁচটা ছোট ছেলেকে খেলতে ওখানে বসে বসে চুপ করে দেখি আর নিজের ছোটোবেলাটাকে মনে করে খুবই খুশি হই কারণ দেখি কি আমারও এরকম একদিন হয়েছে আমিও খেলেছি এদের মতনই কিন্তু মায়া আমার এখনও ভুলতে পারিনি আর এ মায়া হয়তো আমি আজীবন কাল নিজের মনে রাখবো কারণ এ মায়া কাটানো মুশকিল